হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো চলছে প্রায় করলা ভেন্ডি পটল লাউ তারপর চলছে ঝিঙা পোড়ল এইসব চলছে তো এখন তো চলছে তোমার করলা দশ টাকা এবং লাউ চলছে তোমার কুড়ি টাকা পঁচিশ টাকা এই রকমই সবকিছু চলছে আচ্ছা কখন দরকার লাগবে আচ্ছা ইয়েতে যে ডিসেম্বর জানুয়ারি আসছে তখন একটু ভালো সবজি পাওয়া যায় তো তখন কি আপনি নেবেন

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তাহলে আসুন আমি কম করে লাগিয়ে দেবো সবকিছু তাহলে আপনি কবে আসবে আচ্ছা শীতে তো ফুলকপি বাঁধাকপি এইগুলোর তো দাম একটু তখন তো এইগুলোর সিজেন ওইগুলোর দাম একটু বেশি থাকে আচ্ছা আপনি আসুন তাহলে আমি দামটা লাগিয়ে দেবো ঠিকমতো করে আচ্ছা এলে আমাকে জানিয়ে দেবে তাহলে আচ্ছা তাহলে রাখুন